গ্রাম এবং শহরে অঞ্চলে খেলার মধ্যে পার্থক্য কি গ্রামে এবং শহরের মধ্যে খেলার মধ্যে পার্থক্য অনেক আছে যেমন ধরুন ফুটবল খেলা হয়তো শহরের মানুষদের টাকা পয়সা ও আর্থিক দিক থেকে ভালো সেখানে হয়তো তারা খেলাধুলা ভালোই করতে পারে কিন্তু সেখানে টাকা পয়সা থাকলেই খেলা হয় না গ্রামে গ্রামের ছেলে মেয়েরা সবসময় খেলাধুলা নিয়েই পড়ে থাকে যাতে সেই খেলাটা তারা ভালোভাবে খেলতে পারে এবং শহরে যারা শহরে অনেক কিছুর অভাব থাকে টাকা পয়সার দিক থাকলেই হবে না অনেকে যেমন মাঠ চায় ফুটবল খেলার মাঠ চায় এবং অনেক কিছুই চায় এবং খেলার মধ্যে যাবতীয় যা জিনিস লাগে ক্রিকেট খেলার মধ্যে লাগে গ্লাভস লাগে এবং ফুটবল খেলার মধ্যে বুট এই সব কেনার ঠিক মতো দোকান চাই যাতে ভালো কোম্পানির হয় যাতে অনেক দিন টেকসই হয় এবং সেখানে শহরে খেলার মাঠ না থাকায় হয়তো সেরকম প্রশিক্ষণ দিতে পারে না কিন্তু গ্রামের মানুষজন সেই খেলাধুলাটা নিয়ে সবসময় পড়ে থাকে ওই করে গ্রামের মানুষজন ভালো খেলে ওই করে গ্রামটায়